হ্যাঁ মাম্পিদি বলছেন হুম বললাম বললাম আপনার দোকান কি খোলা আছে বললাম আমার কিছু জিনিসের প্রয়োজন আছে অবশ্যই আজকেই হয়তো জিনিসগুলো লাগবে আপনি কি দিতে পারবেন আমি একটু বলছি কী কী জিনিস আমার লাগবে হ্যাঁ হ্যাঁ লাগবে হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনি একটু আপনি একটু লিখে নিন ক্যাপসিকাম ক্যাপসিকাম পাঁচ ক্যাপসিকাম ক্যাপসিকাম পাঁচ কেজি হুম গাজর চার কেজি বিনস দু কেজি বিনস আলু লাগবে পটল লাগবে হুম লিখছেন তো আপনি হুম হুম আলু পটল ঝিঙে এইগুলো আগে একটু লিখে নিন আমি কতটুকু লাগবে এগুলো পরে আমি বলছি ঝিঙে গাজর লিখেছিলেন আগে হ্যাঁ তার পরে লিখুন হলো টমেটো হ্যাঁ পেঁয়াজ আদা রসুন তার পরে লাগবে হলো আমার ইসে কী নাম বলে গাজরও তো লিখেছেন ক্যাপসিকামও লিখেছেন আর লাগবে হলো তার পরে আপনি লিখুন আমি বলছি আপনি শুনতে পাচ্ছেন কচু লিখুন কচু ক্ হ্যাঁ কচু লিখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কটা জিনিস লাগবে এবং এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু দু কেজি করে লাগবে হ্যাঁ তো আরেকটা আপনাকে আপনাকে আরেকটা অনুরোধ আপনি যদি এই জিনিসগুলো খুব খুব তাড়াতাড়ি আমার বাড়িতে একটু পৌঁছে দিন মানে ডেলিভারি করে দিন তাহলে আমার খুব ভালো হয় কারণ আমার বাড়িতে না যাওয়ার লোক নেই আপনি কি দিতে পারবেন ঠিক আছে আমার ঠিকানাটা হলো আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি কলোনিতে পাঁচশো বারো নাম্বার কোয়ার্টার আপনি পৌঁছে দিন ওকে

না না আমি হলো টাকাটা ক্যাশ অনই দেবো আপনি দিয়ে যান তখন আমি পা

হুম হুম হুম